ভ্রমণকারীদের অনেক সমস্যার সম্মুখীন করতে হয় ধরুন কোন বাসে করে কোথাও ঘুরতে যাচ্ছি ভ্রমণে যেতে যেতে হয়তো কোথাও বিশ্রাম নেওয়ার জন্য বা খাবারের জন্য দাঁড়ালাম সেখানে যে কোথাও একটু বাইরে গিয়ে আরাম করে স্নান করব সেই উপায় নেই বাথরুমে গিয়ে দেখলাম সেইখানে দুর্গন্ধ আবার হয়তো কোথাও খাবার কিনতে গেলাম খাবার কিনতে গিয়ে দেখছি বাসি খাবার পচা খাবার সেগুলোকে আমাদেরকে বাধ্য হয়ে খেতে হয় বাসে যেতে যেতে যে রাত্রে একটু বিশ্রাম নেব তার উপায় নেই সেই সিটের গাদাগাদি ঠেলাঠেলি এত ছোট জায়গার মধ্যে বিশ্রাম নিতে হয় তারপরে আরও যদি সব সাথে অনেকজন থাকে তাদের চেঁচামেচি তো ঘুম হয়ইনা ধরুন কোথাও ট্রেনে করে যাচ্ছি ট্রেনে যেতে যেতে কোন স্টেশনে নামলাম খাবারের জন্য সেখানে হয়তো এমন জায়গায় বিশ্রাম নিতে হচ্ছে যে সেখান থেকে পচা দুর্গন্ধ আসছে আমার যদি হোটেল বুক না করা থাকে তখন আমাকে সেই পচা দুর্গন্ধযুক্ত স্টেশনেই রাত কাটাতে হয় সে রাত্রি যে কি বিচ্ছিরি কাটে সে বলে বোঝানোর মতো না আরও নানা ধরনের সমস্যা যেমন খাবার স্টেশনের খাবার তো আমাদের খেয়ে মন পছন্দ হয়না আমরা তো সাধারণত বাড়ির খাবার খেয়ে থাকি স্টেশনের যে বাইরের খাবার সেগুলো আমাদের শরীরের পক্ষেও ভালো না বিশ্রাম করব যে তারও ভালো মতো উপায় নেই সেখানে স্টেশনের মশা পোকামাকড় দুর্গন্ধ নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়